আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বাস করি তাই জন্য করে হিন্দুদের যে কোনো হচ্ছে কি পুজো টুজো হলে বিশ্বকর্মা পুজো কালী পুজো দুর্গা পুজো হলে আমরা যে আমাদের বলে আমরা যাই মুসলিমদেরও হচ্ছে ঈদ হলে তখন বলে আমাদের বাড়ি খেয়ে সিমাই লাচ্চা খেয়ে যাস আমরা বলি ওরা আসে ফেরা ওরা না যদি আসে আমরা স্কুলে যখন পড়তাম তখন সিমাই লাচ্চা করে নিয়ে যেতাম গেলে বন্ধুদের দিতাম বন্ধুরা খেতো তারপরে হিন্দুদের যখন সরস্বতী পুজো হতো তখন হচ্ছে গিয়ে আমাদের বলতো আমরা যেতুম ঘুরতে যেতুম ওদের বাড়িতে যেতুম খাওয়া দাওয়া করতাম দু আধবেলা ওই জন্য করে ওদের বাড়ি যেতাম তা আমরা তো হচ্ছে গিয়ে সব মুসলিম হিন্দু সবাই মিলেমিশে থাকি